আমার এলাকায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রচুর পর্যটক আসে যেমন ঝাড়গ্রামের রাজবাড়ি বা মন্দির রয়েছে যেমন কনক দুর্গা মন্দির ইর রামেশ্বর মন্দির এই রকম অনেক মন্দির রয়েছে যেখানে পচুর পর্যটক আসে তারপরে চিরকিগড় রাজবাড়ির রামেশ্বর মন্দির হাতিবাড়ি জঙ্গল লালজল গুহা এই এই সব জায়গাগুলো নিয়ে প্রচুর পর্যটক আসে এ সব এখানে দেখা যায় যে শীতকালে শীতকালে মানুষ বেশি জন ঘুরতে আসে তো এমনিতে প সারাবছরই তো পর্যটক হয়তো আসেতেই থাকে এখানে অনেক দ কিছু দর্শনীয় জিনিস আছে যে দেখার জন্য মানুষ অনেক দূর দূর থেকে আসে